উন্নয়নের যে প্যারামিটার সমগ্র রাজ্য জুড়ে চলছে বা আমাদের জেলাতেও চলছে সেটা তো একটু অন্য রকম তবে আমার মনে হয় উন্নয়ন করতে গেলে সবার আগে দরকার এলাকার সুশিক্ষা বা শিক্ষার বিষয়টা অনেকটা অবহেলার মধ্যে চলছে যেটা সামগ্রিক উন্নয়নের উপরে প্রভাব ফেলবে কারণ মানুষের মধ্যে শিক্ষা না থাকলে তো উন্নয়ন সম্ভব না আর যদি এলাকার কথা বলেন তাহলে আমরা তো দ্বীপগত এলাকায় বাস করি তো এখানে যোগাযোগ ব্যবস্থার একটা বড় যোগাযোগ ব্যবস্থাটা উন্নয়ন করাটাই একটা বড় চ্যালেঞ্জ তো সরকার এটাকে কীভাবে দেখবেন সেটা তো তাদের বিষয় তবুও আমাদের এখানে জলের খুব একটা সমস্যা এখন নেই বলতে গেলেই চলে তবে রাস্তাঘাট বা অন্যান্য কিছু বিষয় আছে যেগুলো সত্যিই খুব সমস্যার